আমার এলাকার যে সমস্ত সরকারি হসপিটালগুলো আছে সেখানে সত্যিই চোখে পড়ার মতন ভিড় এবং খুব গরিব পরিবার থেকে তারা আসে তো যারা পয়সা আছে তারা হয়তো বেসরকারি বড়ো হসপিটালে চলে যাচ্ছে কোনও ব্যাপার নয় কিন্তু আমি যারা খুব গরিব পরিবার থেকে আসছে তাদের সত্যিই এমন মানে একটু ডাক্তারের প্রয়োজন ডাক্তার দেখালে তারা সুস্থ হয়ে যাবেন তো তারা সকাল থেকে তারা লাইন দিচ্ছেন কিন্তু লাইনে ঠিক মতো পাচ্ছে না এবং ডাক্তারি পরিষেবাটা কিন্তু এখানে সত্যিই খুব খারাপ এত্ত খারাপ এটাই আমার সরকারের কাছে একটাই আবেদন যে আপনি আপনারা কিছু করুন না করুন অন্ততপক্ষে ডাক্তারি পরিষেবাটা ভালো করুন এটাই আমাদের মানে খুব মিনতি আপনাদের কাছে যে ওই মানুষগুলো যেনো একটুখানি সরকারি হসপিটাল তাদের তো আর সেই পয়সাটা নাই যে বেসরকারি হসপিটালে গিয়ে লাখ লাখ টাকা খরচা করে তারা দেখিয়ে আসবে তারাই বেশ মানে সরকারি হসপিটালেই তারা যেন পরিষেবাটা পায় তাই সরকারি হসপিটালগুলোর কাছে আমার সরকারের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই দিকটা একটু দেখুন ওই মানুষগুলোকে একটু বাঁচান আমার সামনে দেখার মানে সরকারি হসপিটালে কোনও মানুষ একজন মানুষকে তিনি ডাক্তার দেখাতে এসে সে ওইখানেই মানে বুকের ব্যথা নিয়ে এসেছিল একটু আগে যদি তাকে ভর্তি করা হতো না তাহলে হয়তো সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারতো কিন্তু তার লাইন পেতে পেতে এত কিছু মানে করতে এটা ওটা করতে করতে সত্যিই ওই মানুষটা আমার সামনে চলে গেল তো কী করব সেগুলো সেইগুলো আপনারা একটু দাদা দেখুন প্লিস সরকারের কাছে আমার এইটুকুই অনুরোধ